বর্তমান পরিস্থিতিতে এখন নেটওয়ার্ক আছে ফেসবুক হোয়াটস অ্যাপ এগুলো আছে আর টিভিতে খবর আছে চব্বিশ ঘন্টা নিউ চ্যানেলস চ্যানেল আগে আগে তো এসব ছিলো না আগে চিঠির কারবার ছিলো সবাই চিঠিতে লিখতো ফোন টোন অতো চালাতো না কেউ এখন ফেসবুক এসেছে হোয়াটস অ্যাপ এসেছে এখন হয় তবে আমার মতে এখন যেহেতু ফেসবুকটা সবাই দেখছে না এখন ফেসবুকেই দেওয়াটাই ভালো কারণ এখন কেউ কেউ লেখাপড়া জানুক বা না জানুক সবার হাতে এখন স্মার্ট ফোন আছে সবাই এখন ফেসবুক ব্যবহার করে সবার হাতেই তো আমি ফোনটা দেখি সেজন্য আমার মতে ফেসবুকটা হোয়াটস অ্যাপ এসব ফেসবুকটাই ভালো